আমাদের রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি হলো মিক্সার গ্রাইন্ডারস গ্যাস সিলিন্ডার ইলেকট্রিক কেটেল ইন্ডাকশান ওভেন এইগুলির দ্বারা অতি সহজে এখনকার মানুষ রান্না করতে পারে কিন্তু আগে উনানে মানুষ কাঠ জ্বলিয়ে ধরিয়ে রান্না করতো আর শীলে মশলা পেশাই করে সেই মশলা তরকারিতে দিত স্বাদ বাড়তো কিন্তু এখন মিক্সার গ্রাইন্ডার হয়ে যাওয়ার ফলে মানুষ খুব তাড়াতাড়ি সেই মিক্স মিক্সচারের মাধ্যমে মশলাটাকে তাড়াতাড়ি পেশাই করে নিতে পারে আর ইলেকট্রিক কেটেলের সাহায্যে মানুষ খুব তাড়াতাড়ি চা বানিয়ে নিতে পারে আর গ্যাসের মাধ্যমে মানুষ খাবার তাড়াতাড়ি অতি সহজেই তৈরি করে নিতে পারে